ইতিমধ্যে আমি এক ইতিমধ্যে আমি একটি বৈদ্যুতিক ইস্ত্রি কিনেছি যেটির কিছু নেতিবাচক বাক্য অভিজ্ঞতা আমি আপনাদের সাথে বলতে চাই যে বৈদ্যুতিক ইস্ত্রিটি প্রথমত বৈদ্যুত না থাকলে ব্যবহার করা যায় না এবং এছাড়াও এটি প্রচুর পরিমাণে বৈদ্যুত ব্যবহৃত তো এটির জন্য বৈদ্যুতিক বিল কিন্তু অনেক আসে তো এটি সবার পক্ষে সম্ভব নয় যে বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহার করে চলা এছাড়াও বৈদ্যুতিক ইস্ত্রিতে সমস্ত রকম ফ্যাব্রিককে ইস্ত্রি করা যায় না এতে কিছু স্পেসিফিক স্পেসিফিক ফ্যাব্রিককেই ইস্ত্রি করা যেতে পারে এবং বৈদ্যুতিক ইস্ত্রিতে আরও একটি জিনিস মাথায় রাখতে হবে যে এটি ব্যবহারের সময় যে কর্ডটি আছে সেটি যেন খোলা না থাকে এবং সেটি যেন বাচ্চাদের থেকে দূরে থাকে যেহেতু এটি বৈদ্যুতিক তো শর্ট সার্কিটের চান্সও অনেক বেশি থাকে এবং বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে অনেক সময় কি হয় যে এটি ইন্টারনালি হিট হয় তো এটিতে কতটা টেম্পেরেচার মেইনটেইন হচ্ছে সেটা আমরা ঠিক জানতে পারি না তো এটি আরও একটি খারাপ দিক তো বৈদ্যুতিক ইস্ত্রি যে সবার পক্ষে ব্যবহারযোগ্য বা সবার পক্ষে খুবই সুবিধাজনক সেটা কিন্তু নয়